যদি পর্যটকদের কথা বলা হয় তো আমার একটা ভালো ফ্রেন্ড ছিল যার বাড়ি ছিল বাইরের কান্ট্রিতে বাইরে শহরে বাইরের দেশে তো তার সাথে আমার বন্ধুত্ব হয়েছিলো একটা ছোটোখাটো জিনিস নিয়ে বন্ধুত্ব হয়েছিলো কিন্তু তার সাথে বন্ধুত্বটা খুবই ভালো হয়েগেছিলো যে বন্ধুত্বের কারণে আমি তার থেকে অনেক কিছু শিখতে পেরেছিলাম সে বাইরের কান্ট্রিতে থাকে ইংলিশে কথা বলে তো তার সংস্কৃতি তার ধর্ম তার জীবনধারা তার পেশা তার শিক্ষা সব কিছুই আলাদা আমাদের থেকে আমাদের থেকে অনেক আলাদা কারণ সেখানে সেখানে যদি বলতে হয় যে সংস্কৃতি সেখানকার সংস্কৃতি একটকমভাবেই চলে কারণ সেখানে একই সংস্কৃতির মানুষেরা বসবাস করে যেমন আমাদের ইন্ডিয়া এখানে অনেক সংস্কৃতির মানুষেরা বসবাস করে আর সেকানে সবাই একই ধর্মেরই লোক বসবাস করে এখন হয়তো বর্তমানে বদলেছে কারণ সে বলেছিলো যে তাদের ওখানে বেশি বা ধর্মের লোক বলতে তারা ক্রিশ্চিয়ান আর তাদের জীবনধারাটা এমন যে তারা তাদের কাজ সরকার থেকে তাদের যে কাজগুলো তারা করে যে তাদের জীবিকা নির্বাহ করে যে কাজের মাধ্যমে সেই কাজ সরকার থেকেই তাদের দিয়ে দেওয়া হয় তাদের যে কোয়ালিফিকেশন থাকে তাদের যতটুকু তাদের নূন্যতম যোগ্যতা সেই যোগ্যতার ওপরেই তারা সেই কাজ পায় এবং তাদের পেশা এটাই বেশিরভাগ ক্ষেত্রে তারা অফিসে বসে কাজ করে তারা একটা ঘরে বসে কাজ করে তারা শিক্ষার কথা বলতে তাদের শিক্ষা খুবই ন্যূনবয়স থেকে খুবই অল্প বয়স থেকে তাদের অনেক বেশি পরিমাণে বেশি পরিমাণে শিক্ষা দাওয়া হয় তাদের শিক্ষা অনেক বেশি আমি সেখান থেকে তাদের থেকে অনেক ভালোভাবে ইংরাজিতে কথা বলাটা শিখেছি তাদের সাথে থেকে যে তারা কেমনভাবে ইংরেজিতে কথা বলে তাদের আচার বিচার তাদের শিক্ষা সব কিছু আমি খুব ভালোভাবে তাদের থেকে একটু হলেও শিখেছিলাম আমার খুবই ভালো লেগেছিলো এটা থেকে